আমি একবার আমার বাপের বাড়ি গেছিলাম তা বাড়িতে চাবি দিয়ে গেছি চাবি হারিয়ে গেছে এবারে বাড়িতে এসে তালা খুলছি তালা তো খুলতে পারছি না তখন কি করা যাবে তখন তো তালা ভাঙতে হল তা আমার স্বামী তো বাড়িতে খুব চেঁচামেচি করছিল যে চাবি কি করে হারালো তো হারিয়ে ফেলেছি করার তো কিছু নেই ভুলে গেছিলাম তো তারপরে এবারে আমি বললাম দেখো যা হবার তো হয়ে গেছে তো সবাই মিলে বাড়িতে বাড়িরও সব বোঝালো বোঝানোর পরে তো পরিস্থিতি ঠান্ডা হল সেও একটু বুঝলো